পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়গুলো নিয়ে যখন যদি বলতে বলা হয় তাহলে সেক্ষেত্রে বলব পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কিছু বিশ্ববিদ্যালয় আছে যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং আমাদের বহু পুরনো অনেক পুরনো যথেষ্ট উচ্চতর এবং উচ্চমানের একটি বিশ্ববিদ্যালয় আছে নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা অনেক আগেই তৈরি হয়ে গেছিল সেটা ছিল যথেষ্ট উন্নতমানের একটা ইয়ে আর সেক্ষেত্রে অন্য যদি কোনোরকম কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হয় সেক্ষেত্রে যেমন সরকারি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান যেমন আছে পশ্চিমবঙ্গের উন্নত যেমন প্রাইভেটের কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বা প্রাইভেট শিক্ষাব্যবস্থা ইনস্টিটিউট প্রচুর আছে সেখানেও মানুষজন পড়াশুনো করছে এবং সেখানে আইআইটি আইটিআই এবং নানারকম বিষয়ে মানুষজন পড়াশোনা করছে যেমন এবং সেখানে টেকনিকাল প্রায় টেকনিকালে লোকজন পড়াশুনো করছে প্রাইভেট ইন্সটিটিউট বা সেন্ট জেভিয়ারস বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট এরকম প্রচুর বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটা যেটা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গকে যথেষ্ট সমৃদ্ধশালী করে তুলেছে দিনের পর দিন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথেষ্টরকমভাবে নিজেদের মতোন করে গড়ে উঠছে এবং আমাদেরকে যথেষ্ট সমৃদ্ধশালী করেওছে যাতে আগামী দিনের আমাদের প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্ম এগিয়ে যেতে পারে এবং শিক্ষার মানটা সমগ্র হারে বাড়াতে পারে সেইজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এবং পশ্চিমবঙ্গ প্রধান যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নত তাইজন্য আমাদের এখানে কোনো অসুবিধা ওরকম কোনোরকম হয় না এবং পড়াশুনোর ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে কোনোরকম কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না কারণ এখানে সরকারি যেমন আছে বেসরকারিগুলোও আছে